হ্যাঁ বলছি আপনি কি জীবনতলার থানার বড়োবাবু বলছেন বলছিলাম একটা হ্যাঁ বলছিলাম একটা কমপ্লেন লেখানোর ছিলো হ্যাঁ আমি নাগরতলা থেকে কারিমা বলছি কারি আমি নাগরতলা থেকে কারিমা লস্কর বলছি বলছি আগের দিন আমি একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম তখন আমার কাঁধ থেকে কেউ আমার পার্সটা চুরি করে নিয়ে গেছে নাগরতলা থেকে হ্যাঁ না আমি তো ঠিক দেখতে পাই নি কিন্তু নিয়ে যখন ছুটছিলো তখন দে মানে লম্বা করে ছিলো মানুষটা কালকে তো ছিলো ডিসেম্বরের বারো তারিখ নাগর ডিসেম্বরের বারো তারিখে হচ্ছে সন্ধ্যা সাতটার সময়

আমার ব্যাগটা হচ্ছে কালো কালার ছিলো হ্যাঁ আমার টাকা ছিলো দশ হাজার টাকা ছিলো এবং আমার ওতে অনেক কাগজপত্র মানে দরকারি কাগজপত্র ছিলো হ্যাঁ আমার এটিএম কার্ড ছিলো দেখলে চিনতে পারবো লম্বা করে ছিলো আর আর চুলটা কোঁকড়ানো ছিলো এটুকুই দেখেছি পিছন থিকে যখন ব্যাগটা নিয়ে ছুট মানে দৌড়ে চলে যাচ্ছিলো একটা হোয়াইট কালার টি শার্ট পড়ে ছিলো আর কালো প্যান্ট হাইটটা ঠিক বলতে পারবো না তবে লম্বাই ছিলো হ্যাঁ ওরকম হবে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে দশটায় আসছি জীবনতলা থানায় আচ্ছা রাখছি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে